আমার কাছে অনেক রকমের বই আছে তার মধ্যে সবথেকে প্রিয় কয়েকটি বই হল রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ওয়ার্ক অফ রবীন্দ্রনাথ টেগোর কারণ এই গীতাঞ্জলি পড়ে আমি রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কিছু জানতে পারি রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলো সেগুলো তাছাড়া ওয়ার্ক অফ টেগোর পড়ে আমি অনেক কিছু জানতে পারি রবীন্দ্রনাথ সম্পর্কে আমি একটু জানতে আগ্রহী কারণ রবীন্দ্রনাথ একাধারে কবি তারপরে তিনি গান লিখেছেন তিনি অনেক নোবেল পুরস্কার পেয়েছেন এই জন্য আমি রবীন্দ্রনাথকে খুব ভালোবাসি তিনি দেশের জন্য অনেক কিছু কাজ করে গেছেন এই জন্য রবীন্দ্রনাথ আমার একজন প্রিয় লেখকের মধ্যে তাঁর বইয়ের সিরিজ সংগ্রহ করতে আমি খুবই ভালোবাসি এছাড়াও আমি প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানতে অনেক বেশি আগ্রহী সেজন্য আমি বিভিন্ন রকম বই কিনি এবং পরিবেশ সম্পর্কে জানি এছাড়াও সুকুমার রায়ের কবিতার বই কিনি এরকমভাবে বই কিনে বইগুলো সংগ্রহ করে আমি সেগুলো সম্পর্কে পড়ি এবং এই বইগুলো আমি বার বার পড়তে থাকি কারণ রবীন্দ্রনাথের ওই বইটা আমার খুবই মনকে কেড়ে নিয়েছে তাছাড়াও গীতাঞ্জলি আমার মন খুব কেড়ে নিয়েছে এই বইগুলো আমি পাঁচ থেকে ছবার করে পড়েছি আমার খুবই ভালো লাগে এই বইগুলো পড়তে